আমি কিছুদিন যাবৎ একটি হেডফোন কিনেছি এবং সুবিধাও বেশ ভালোই পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে একদিন হেডফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমার বাচ্চার কানে হেডফোনের সামনের অংশটা ঢুকে কানে রয়ে যায় এবং এমনভাবে ঢুকেছে যে সেটি ঘরে কোনো মতেই বের করা যায় না এবং বাচ্চাও প্রচণ্ড চিৎকার করে থাকে এই জন্য আমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হলো এবং কানের মধ্যে বারবার সে আমাকে আগে না বলে উটকাতে সেটা ভেতরে ঢুকেও গেছে এবং দেখছি হেডফোন ব্যবহার করতে করতে যেমন আমার কানেও সবসময় মনে হচ্ছে যেমন কী একটা বিরাট আওয়াজ বাজছে ভালো যেমন কথা শুনতে পাচ্ছি না আর যেমন মাথাও সেই আওয়াজের দ্বারা প্রভাবিত হচ্ছে এর ফলে আমাকে খুবই খারাপ লাগছে তাই আমি মনে করি না হেডফোন জিনিসটা ব্যবহার করা খুব একটা সুবিধাজনক